আমি গলার কানেরটা কিছুদিন ব্যবহার করার পর দেখলাম গলার যে পুঁতিগুলো আছে সেই পুঁতিগুলো কিন্তু ছিঁড়ে যাচ্ছে যথেষ্ট পরিমাণে যে হেভি টাইপের ওয়েট ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে পুঁতিগুলো ছিঁড়ে যাওয়ার জন্য দেখছি ওয়েটটা কমে গেছে গলার কানের সেটটার আর গলার পেছনে যে চেনটা ছিল সেটি হালকাভাবে মানে ক্র্যাক হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে আর রঙটা কেমন একটা চটে যাচ্ছে কেমন একটা মনে হচ্ছে দেখে পুরনো পুরনো টাইপের কিন্তু দেখা গেলো যে বেশিদিন আমি কিন্তু ব্যবহার করলাম না তো যাই হোক মিশো থেকে আমি এরকম এক্সপেক্ট করি না যে পরবর্তীকালেও আমার জিনিসটা যেন এরকমভাবেই আসে বা এরকম চটে যায় হ্যাঁ যার জন্য আমি চাই যে পরবর্তীকালে যদি কোনো জিনিস আসে আমার কাছে যেন এরকম যেন না হয় এটুকু আশা রাখি